শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে না পারার কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা যাদের স্কুল অনেক দূরে হয় যাদের কি হচ্ছে কোনো পরিবহন ব্যবস্থা না থাকার জন্য তারা স্কুল ঠিকমতো পৌঁছাতে পাচ্ছে না কেউ স্কুলে হয়তো সাইকেলে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে কেউ হয়তো বাসে যাচ্ছে বাস হয়তো দেরি করে আসছে বা সাইকেল কোনো ক্রমে কিছু হয়ে গেলো বা হেঁটে হেঁটে আসতে অনেক সময় অনেক দেরি হয়ে যায় পরিবহন ব্যবস্থা ঠিকমতো না থাকার জন্য অনেকের অনেক বাচ্চারই শিক্ষার্থীরা স্কুলে দেরি করে পৌঁছাচ্ছে তখন হয়তো তারা ক্লাসে ঢুকতে পাচ্ছে না স্কুলের গেট বন্ধ হয়ে যাচ্ছে বা কেউ কেউ স্কুলে পৌঁছাতেই পাচ্ছে না আর স্বাস্থ্য ভালো অনেক সময় যায় না সেই জন্য স্কুলে স্বাস্থ্য ভালো না থাকার জন্য তারা যেতে পাচ্ছে না স্কুলে এইসবের জন্যই তারা শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারে না